পশ্চিমবঙ্গের মাতৃভাষা হল বাংলা ভাষা এছাড়া বাংলা ভাষা আরও নানান জায়গায় চলে যেমন ত্রিপুরা এছাড়া আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও বাংলা ভাষাই অনেক চলে ভারতে বাংলা ভাষাকে অনেক রাজ্যের লোক পছন্দ করে বাংলা ভাষার লোকেরা আমাদের দেশের প্রত্যেকটি রাজ্যে রয়েছে তাদের দ্বারাই অন্য রাজ্যের লোকেরা লোকেরাও বাংলা ভাষাই শিখছে বা শুনছে যদিও আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি কিন্তু স্বাধীনতার পূর্বে আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষাই ছিল বিদেশ থেকেও অনেক লোক এসে পশ্চিমবঙ্গে থাকে এবং তারা বাংলা ভাষা শিখতে প্রচুর আগ্রহী এবং তারা বাংলা ভাষা শিখেও গেছে